আমি আমার এক কাস্টমারকে একটা মাফলার তৈরি করে দিয়েছিলাম সেই মাফলারটা যখন সে পরত সবাই তাকে জিজ্ঞাসা করত এই মাফলারটা কোথা থেকে কিনেছিস তখন সে বলেছিল এটা আমি কিনিনি আমাকে একজন তৈরি করে দিয়েছে যাদের যাদের সে বলেছিল তাদের মধ্যে একজন ঠিকানা নিয়ে আমার কাছে এসেছিল এবং এসে আমাকে বলেছিল আপনার হাতের কাজ দেখতে চাই সেলাই করা আর উল বোনা এটা হচ্ছে আমার খুব শখের কাজ সে যখন এসে বলল তখন আমি খুব খুশি হয়েছি এবং আমি কী কী কাজ করেছি সে দেখতে চাইল কাজগুলো দেখে আমাকে বলল যে আপনাকে আমি কিছু অর্ডার দেব আপনি এইগুলো আমাকে করে দেবেন আমাকে সে যা যা অর্ডার দিয়েছিল আমি এক সপ্তাহ পর তাকে সেগুলো করে দিলাম

এত পছন্দ হয়েছে কিছু দিন পর সে আমার কাছে আবার এসেছে আরও অনেক অর্ডার নিয়ে এবং যাকে যাকে জিনিসগুলো দিয়েছে তাদের এত পছন্দ হয়েছে তারা সবাই আমার কাছে এসে ওই জিনিস কিনতে চেয়েছে